সুইগিতে আমার পূর্ববর্তী খাবারের অর্ডারগুলির জন্য আমার অটোপে ব্যবস্থাটি সক্রিয় ছিল বর্তমানে আমি দাদা বৌদির রেস্তোরা থেকে দুলমিতে একটি চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি তার জন্য আমার সুইগি অ্যাপের সেটিংস থেকে পূর্বে ব্যবহৃত অটোপে ব্যবস্থাটি নিস্ক্রিয় করুন